আগেকার দিনে মানুষরা গাছগাছালির ওষুধ থেকেই তাদের জীবনযাপন করতো সেই কোনও ব্যাপারে কারও কোনও শারীরিক অসুস্থতা হলে আগেকার দিনে গাছগাছালি থেকে ব্যবহৃত ওষুধই তাদের শরীর সুস্থ করে তুলতো কিন্তু বর্তমান দিনে এখনকার যেমন রোগের মাত্রা বেড়েছে সেই রকম ওষুধের মাত্রাও বেড়েছে নানা রকম রোগের নানা রকম ওষুধ আবিষ্কার হচ্ছে রোগের পরিমাণও বাড়তে থাকছে রোগের সংখ্যা বাড়তে থাকছে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ যেগুলো আগে ছিল না এখন সেগুলো দিন দিন যেন বেড়েই চলেছে সেই অনুপাতে সেই রোগের চিকিৎসার জন্য ব্যয়বহুল এবং অর্থ প্রাচুর্যের প্রতি আমাদের দৃষ্টি নিক্ষেপ করছে যেন এক একটা রোগের আর একটা এক একটা ঔষধের খরচ এতটাই বেড়ে যাচ্ছে যা সামলানো খুবই কষ্টকর হয়ে পড়েছে যেমন আগেকার দিনে যে কোনও রোগের ঔষধ হিসেবে আমরা আয়ুর্বেদের চিকিৎসা করেছি বা হোমিওপ্যাথির ব্যবহারও করেছি এখনকার দিনে হোমিওপ্যাথির ব্যবহারও রয়েছে আয়ুর্বেদের ব্যবহারও রয়েছে কিন্তু তার পদ্ধতি সম্পর্কে আমাদের কারুরই তে সেই রকম অভিজ্ঞতা নেই যার ফলে আমার মনে হয় আমাদের যেই সম্বন্ধে ধারণা নেই সেই সম্বন্ধে সময় নষ্ট না করে আমাদের সচরাচর প্রথমেই সামনা সামনি যে হসপিটাল বা চিকিৎসা কেন্দ্রগুলি রয়েছে সেই দিকে যাওয়ার প্রয়োজন অবশ্যই উচিত এবং যেই হাসপাতাল বা যেই চিকিৎসালয়গুলি রয়েছে সেইখানে গেলে আমরা আমাদের চিকিৎসার নানা রকম পদ্ধতি সম্বন্ধে জানতে পারবো এবং রোগের ওষুধ সম্পর্কেও জানতে পারবো তাই সময় নষ্ট না করে আমাদের যত তাড়াতাড়ি সামনে হাসপাতালে যাওয়ার প্রয়োজন রয়েছে